যুগে যুগে বিভিন্ন টেকনিক্যাল জিনিস আসছে এবং যেমনি যেগুলি বাচ্চাদের এবং মানুষের কে এফেক্ট ফেলে তাদেরকে কমজোর বানিয়ে দিচ্ছে যেমন কম্পিউটার ফোন ল্যাপটপ এগুলিতে বিভিন্ন বিভিন্ন মানে জিনিস থাকে সে সেগুলিকে মানুষকে আকর্ষণ করে এবং বাচ্চাদেরকে বেশি আকর্ষণ করে কারণ তাদেরকে মানে ক্ষতি করে এবং তাদের বাবা মা তাদেরকে ফোন দেয় এবং তারা দেখে দেখতে দেখতে এমন একটি পর্যায়ে চলে আসে তারা তারা মানে দেখতেই থাকে দেখতেই থাকে তারা কোনো কর্মের না পড়াশুনো করতে চায় না এরকমই অবস্থায় চলে আসে তারা পড়াশুনো করতে করতে তাদের পড়াশুনায় মন লাগে না ব্রেনেতে এফেক্ট পড়ে স্বাস্থ্য খেতে চায় না বাচ্চারা ফোন না দিলে বাচ্চারা খেতে চায় না এই করতে করতে বাচ্চাদের ভালোভাবে স্বাস্থ্য রাখা শরীর বা স্বাস্থ্য ও শরীর ভালো রাখার জন্য খেলাধুলা করা তাদের উচিত না খেলাধুলা করলে তাতে স্বাস্থ্যতে বিশাল প্রবলেম আসে এবং সমস্যা হয় এবং স্বাস্থ্য এ খেলাধুলা করলে গিয়ে বাচ্চাদের ব্রেনটি খুব মানে ভালো হয় এবং স্বাস্থ্য ভালো থাকে পড়াশুনোর দিক থেকে ভালো থাকে সব দিক থেকে ভালো থাকে এই কারণে বাচ্চাদের খেলা উচিত বাচ্চাদের ফোন দেখানো উচিত না বেশি কম ঠিক আছে বেশি কম বেশি দেখানো উচিত না এই কারণে আর বাচ্চাদেরকে ছুটির টাইমে বা বিকেলবেলা বা বিকেলবেলা দিকে খেলানো উচিত